আমি পুরুলিয়া জেলার নীলকুঠি ডাঙার ঠেক রেস্তোরা থেকে মিক্সড চাউমিন এবং চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার পরেও ডেলিভারি পার্টনার তার সময়ের মধ্যে খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছেন তাই তিনি তার কাজের প্রতি খুবই দায়িত্ববান ব্যক্তি